মাছ চাষ করলে অনেকটা অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাওয়া যায় এবং আমাদের যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয় সেগুলোও বাড়িতে পেয়ে যাবে করে কিনতে হবে না ওই মাছ চাষের ক্ষেত্রেও অনেকটা কাজে লাগবে আমি চাই যে এই জন্যে ভালো লাগে যে মাছ চাষ করে মাছে সবকিছু পাওয়া যায় আর পরবর্তী জন্মকে চাইব যে এই পেশায় নিযুক্ত থাকুক বা অন্যান্য পেশার সঙ্গেও যুক্ত থাকুক